বলুন গীতাঞ্জলি বই গীতাঞ্জলি বই তো ফুরিয়ে গেছে এখন আপাতত নেই হ্যাঁ সপ্তাখানেক তো লাগবে ও ছয় পাঁচ ছয়শো টাকা হবে হতি পারে আপনি আসুন হ্যাঁ দাম দাম নিয়ে ভাববেন না কম বেশি করা যাবে আপনি আসুন হ্যাঁ গীতাঞ্জলি ছাড়া আর কোনো বই লাগবে কি

তবে বই নিতে গেলে কিছু টাকা তো আগাম দিতে হবে আচ্ছা আর কোনো বই হ্যাঁ বাচ্চাদের ছড়ার বই পাওয়া যাবে আবনি আসুন এসে দেকে যান হ্যাঁ প্রতিদিনই দোকান খোলা থাকে হ্যাঁ কত কোন বইয়ের কোন দাম আপনি নিজে দেখে কিনবেন মাধ্যমিকের সহায়িকা আছে হ্যাঁ প্রতিদিনই খোলা থাকে রবিবারে বন্ধ থাকে রবিবারে বন্ধ থাকে আর সব বারে খোলা থাকে হ্যাঁ হ্যাঁ এই নম্বরেই টাকা দেবেন সকাল আটটা থেকে দশটা অব্দি খোলা থাকে গুগুল পে হুম

ঠিক আছে হুঁ কেটে দেবো